পশ্চিম মেদিনীপুর জেলায় শিক্ষা ব্যবস্থায় যেহেতু একটা ফোন দেওয়ার রীতি চলে আসছে তার জন্য যুবক যুবতীরা এখন ফোনের প্রতি বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছে যেমন ইউটিউব নানা রকমের খেলা ফেসবুক এই সমস্ত জিনিসের প্রতি তারা বেশি আকৃষ্ট হয়ে পড়ছে তারা পড়াশোনা না করে এসমস্ত জিনিসের প্রতি আগ্রহী হয়ে ওঠার জন্য শিক্ষা ব্যবস্থায় একটা চরম বিপর্যয় দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় যেহেতু কোনো ভালো স্কুল কলেজ না থাকার জন্য ছেলেরা উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না তারা যদি কেউ ল পড়তে চায় কিংবা মেডিক্যালের লাইনে যেতে চায় তাহলে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে কিন্তু স পশ্চিম মেদিনীপুর জেলায় আর্থিক অবস্থা সেরকম ভালো না থাকার জন্য কিংবা পশ্চিম মেদিনীপুর জেলার মানে যুবক যুবতীদের সেরকম আর্থিক উন্নতি না থাকার জন্য তারা বাইরে যেয়ে উচ্চশিক্ষাও নিতে পারছে না যদি পশ্চিম মেদিনীপুর জেলায় নানা রকম প্রশিক্ষণ কিন কেন্দ্র কিংবা এক কোনো কলকারখানা গড়ে ওঠে তাহলে যুবক যুবতীরা সেখানে একটি শি মানে আ যুবক যুবতীরা সে যুবক যুবতীরা সেখানে ট্রেনিং নিয়ে তারা নানা রকম স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত হতে পারে তারা স্ আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে তাহলে তাদের একটা মানসিক বিকাশ হয়ে উঠবে যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলায় কোনো কর্মসংস্থান নেই তার জন্য যুবক যুবতীরা ফেসবুক ইউটিউব চ্যানেল বানিয়ে নানা রকম ভিডিও করে তারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠছে তারা এটা একটা তাদের রোজগারের মাধ্যম হয়ে উঠেছে যদি পশ্চিম মেদিনীপুর জেলায় নানা রকম খাদ্য প্রক্রিয়াকরণ কিংবা পুষ্টিকর জিনিস বানানোর যদি একটা কোনো কোনো মানুষকে ট্রেনিং দেওয়া যায় তাহলে যুবক যুবতীরা সেখানে তারা ট্রেনিং নিয়ে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে তারা ভালো পুষ্টিকর খাবারও বাচ্চাদের মধ্যে দিতে পারবে তাহলে বাচ্চারা খেয়ে মানে ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে কোনো পশ্চিম মেদিনীপুর জেলায় কোনো কর্মসংস্থান না থাকার জন্য যুবকরা নানা রকম বাজে জিনিসের স্ প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে তারা তাদের খারাপ জিনিস খারাপ লাইনে তারা চলে যাচ্ছে যুবতীরাও নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না যদি কোনো তারা কাজের কাজ পায় তাহলে তারা নিজেরা স্বনির্ভর হতে পারবে আর্থিকভাবে তারা সচ্ আর্থিকভাবে তারাও